হ্যাঁ ড্রাইভার দাদা বলছেন বলছি কাল পঁচিশ তারিখ আমরা জীবনতলা থেকে পার্ক স্ট্রিট যেতে চাই আমরা আপনি কালকে সকাল সকাল তাহলে চলে আসুন আমাদের সকাল সাতটায় এখান থেকে এ করবেন পিক আপ করবেন এবং এবং ওখানে ড্রপ করে দেবেন হ্যাঁ হ্যাঁ তাহলে এই কথাই রইল কাল তাহলে সকাল সাতটার মধ্যে আপনি পৌঁছে যাবেন ঠিক আছে